পশুরা সুস্থ থাকে নিশ্চিত করা যায় এমনভাবে হচ্ছে আমরা যখন সকালবেলা পশুদের হচ্ছে বার করে তাদের খাবার দিই খাবার খেয়ে খাওয়ার সময় তখন আমরা তারা যদি সুস্থ থাকে তাহলে আমরা বুঝতে পারি যে না তারা সুস্থ আছে তারা ভালোভাবে খাবারটা খাচ্ছে তারা যদি অসুস্থ থাকে তখন তারা খাবারটা ভালোভাবে খেতে পারবে না এই কারণের জন্যে আমরা পশুরা সুস্থ থাকলে আমরা বুঝতে পারি এবং এবং হচ্ছে তারা সুস্থ থাকার জন্যে তাদের পশুদেরকে সুস্থ রাখার জন্যে আমরা পশুরা যে জায়গায় বা থাকে তাদের বাসস্থান সেখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় দিই হচ্ছে সেখানে আরও অনেক কিছু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই কিংবা সেখানে একটু পাউডার মারি তারপর হচ্ছে পশুদের স্বাস্থ্যের জন্য আমরা নিয়ে মাসে আমাদের ডাক্তারবাবু আসে এসে টিকা দিয়ে যায় এবং ওষুধপত্র দিয়ে যায় জলের সাথে মিশিয়ে আমরা সেই ওষুধগুলো পশুদেরকে তখন খাওয়াই খাইয়ে দিই খাইয়ে দেওয়ার পরে পশুরা একটু সুস্থ থাকে এমনকি তাদের বাসস্থানগুলো যে তারা পশুরা যেখানে থাকে সেখানে তাদের থাকার জায়গাটা আমরা ভালোভাবে তৈরি করে দিই যাতে সেখানে জল না পড়ে জল জল যাতে না ভিজে তারা না অসুস্থ না হয়ে যায় সর্দি লাগে না ঠান্ডা লাগে লেগে না যায় তারপর সেখানে যাতে পোকামাকড় না ঢুকতে পারে সেভাবে আমরা চারিদিকে ভালো করে ঘেরাঘুরি দিয়ে মশারি টশারি মশারি টাঙিয়ে দিয়ে তাদেরকে মশারির মধ্যে রাখার চেষ্টা করি মশার কামড় থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি তারপরে থেকে তাদের সেখান থেকে তাদের আবার খাবার কিছু কিছু যোগান দিয়ে দিই যে রাত্রে তাদেরকে আবার উঠে আমরা দেখি যে তারা কেমন আছে না আছে লাইট মেরে দেখতে হয় পশুরা সুস্থ থাকলে তারা খাবার দাবার রাত্রে ভালো খায় রাত্রেও আমরা হচ্ছে গরুর জাবনা টাবনা দিয়ে রাখি তাদের হচ্ছে স্বাস্থ্যের জন্য আমরা বাজার থেকে খোল ভুষি এসব কিনে এনে তাদেরকে খাওয়াই এতে একটু টাকা খরচ হয় এমনকি তাদের রোগের জন্য আমরা মাসে মাসে যে ডাক্তারবাবু আসে ডাক্তারবাবুর কাছ থেকে আমরা টিকা দিয়ে দিই এবং তাদের ডাক্তারবাবুরা ওষুধ দিয়ে দেয় সেই ওষুধগুলোতে আমরা জলের সাথে মিশিয়ে তাদেরকে খাওয়াই এ কারণে তাদের একটু সুস্থ থাকে